হ্যাঁ দিদি কেমন আছো এই মোটামুটি আছি এই আয়ে এই মোটামুটি কোন স্টপেজ থেকে উঠলেন ও আচ্ছা তা কি টিফিনে কি নিয়েছেন আজকে খাওয়ার জন্য ও আচ্ছা আমি রুটি নিয়েছি না এখনও তো এক সপ্তাহ আছে এই দুই এক দিনে ভেতরেই পুজোর কেনাকাটা করবো বলছি তা আমরা তো কালিম্পংয়ে বেড়াতে যাচ্ছি আপনি কি যাবেন না কি এই পুজো ওই সপ্তমীর দিকে না কালিম্পংয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে ও আচ্ছা না না এখনো টিকিট কাটে নি যদি যান তাহলে টিকিট করি যাবো আমি যাবো আর এক আমার বন্ধু যাবে বাড়িতে সবাই ভালো আছে তো মোটামুটি ভালো আছে আচ্ছা আমার স্টেশান এসে যাচ্ছে আমি ল নামবো এবার আচ্ছা ওকে ওকে